এক পাঁচ দুহাজার কুড়ি দুই চার দুহাজার একুশ তিন সাত দুহাজার দশ পাঁচ এগারো দুহাজার দশ ছয় নয় দুহাজার চোদ্দ